আমার একটি প্রিয় গল্পের বই রয়েছে যা সত্যিই সত্য ঘটনার ওপর ভিত্তি করে লেখা হয়েছে সেই গল্প বইটির নাম হচ্ছে মহেশ এই বইটা আমার কাছে এত আকর্ষণীয় কারণ এই গল্পটি পুরোপুরি সত্য ঘটনার ওপরে ভিত্তি করে লেখা হয়েছে আগেকার দিনে জমিদার ও মহারাজারা সাধারণ প্রজাদের ওপর অনেক অত্যাচার করতেন তারা সাধারণ মানুষকে মানুষ বলে গণ্য করতেন না তারা আমাদের ওপর অনেক অত্যাচার করেছেন মহেশের যে মালিক ছিলেন সেই মালিককে এমন দোষারোপ দিয়েছিলেন জমিদার যে তিনি না কি মহেশের ঠিকমতো দেখাশোনা করতে পারতেন না কিন্তু সেই মহেশের মালিক যথেষ্ঠ পরিমাণ তাকে মহেশ নামক গরুটিকে খুবই ভালোবাসতো নিজে না খেয়ে তাকে চারবেলায় খেতে দিত তার খুবই যত্ন করতো তা সত্ত্বেও জমিদার এই মিথ্যে আরোপ দিয়ে সেই মহেশের মালিক থেকে দু থেকে দুঃখ গরিবি চাষির থেকে মহেশকে কেড়ে নিয়েছিলো এইভাবের জন্যই এই গল্পটি আমার কাছে এত আকর্ষণীয় লাগে কারণ এই গল্পটি পুরোপুরি চিরসত্য ঘটনার ওপর আ ধার্য করে লেখা হয়েছে